গত ছদিন আগে আমি আমাদের গ্রামের একটি বড়ো দোকান থেকে জামা কিনেছিলাম জামাটির নকশাটি খুব সুন্দর ছিল তাই আমি জামাটি পছন্দ করে কিনেছিলাম